আমার পরিবারে এমন কিছু সংস্কৃতিক ঐতিহ্য আছে তা হল আমার বিবাহ প্রথমে বিবাহ নিয়েই বলি আমি আমাদের বিবাহ হয় সে বিবাহ প্রথমে হচ্ছে আমাদের আইবুড়ো ভাত আইবুড়ো ভাতের পরে হচ্ছে গায়ে হলুদ গায়ে হলুদের পর তারপরে সিঁদুর দান যেটা হচ্ছে একটা লজ্জাবস্ত্র হচ্ছে আমার মাথায় সেই লজ্জবস্ত্র কাপড়টা দিয়ে সিঁদুর দান যখন হবে তখন মানে যে আমার যে সিঁদুর দান আমার বর করবে সেটা হচ্ছে যেন আমার বর যেন না দেখে সেই জন্য লজ্জাবস্ত্রটা দিয়ে আর কি মুখটা ঢেকে দিতে হয় দিয়ে সেটা এখনও আমাদের সে পালন করা হয় তারপরে কণকাঞ্জলি হচ্ছে মানে আমাদের মেয়েদের বিয়ে হলে শ্বশুর বাড়িটাই তাদের নিজের বাড়ি হয়ে যায় এজন্য সারাজীবনের মানে মায়ের ঋণ শোধ করে মা বাবার ঋণ শোধ করে যেতে হয় শ্বশুর বাড়িতে সেইটা হচ্ছে কনকাঞ্জলি হ্যাঁ তারপরে এটাই হচ্ছে আমাদের প্রথম হচ্ছে বিবাহ ঐতিহ্য তারপরে আছে দুর্গা পূজা হিন্দুদের পুজো বড়ো উৎসব বলতে দুর্গা পূজা দুর্গা পূজা হচ্ছে আমাদের ষষ্ঠী থেকে একদম দশমী পর্যন্ত এটা তো যত সবারই মানে একটা বড়ো উৎসব হিন্দুদের মধ্যে তা পালন করি আমরা আনন্দয় কাটে আমাদের এ পাঁচটা দিন নতুন জামাকাপড় তারপরে খাওয়াদাওয়া থেকে শুরু করে ঘুরতে যাওয়া থেকে শুরু করে সবই আমরা এই দুর্গা পুজোতে মানে দূর দেশ থেকে কেউ মানে কারো বিয়ে হলে তখন আমরা মানে বাপের বাড়িতে আসি দুর্গা পুজোয় বেড়াতে ঘুরতে যাই আনন্দ করি